হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা তো এটা কতদিন ধরে হুম দশ দিন উপর হয়ে গেছে কোনও ওষুধ খেয়েছেন আচ্ছা আচ্ছা এখন তো এমনিই ভাইরাল ফিভার হচ্ছে ডেঙ্গুর প্রভাবও বেড়েছে কোনও আগে মানে আগে কোনও ডাক্তার দেখিয়েছেন আচ্ছা তাহলে আপনি তাহলে আপনি একবার চেক আপ করিয়ে নেবেন কালকে আপনি আসতে পারবেন কালকে এএমআরআই যে হসপিটালটা ওখানে আসুন কিছু টেস্ট করতে হবে আর দেখে নেবো জ্বরটা কি থার্মোমিটারে মেপেছিলেন আচ্ছা কতটা মানে যখন জ্বর আসছে কতটা থাকছে আচ্ছা আচ্ছা তাহলে একটা টেস্ট করতে হবে তো আপনি দেখুন সেইভাবে তো বলতে পারছি না আপনি কালকে আসুন আমি একবার দেখে নিচ্ছি একটু বেশি করে টাকা নিয়ে আসবেন সাথে তো আমি ওখানে দেখে নেবো হসপিটালে যেহেতু টেস্টের ডিপার্টমেন্টটা আলাদা তো ওখানে অ্যামাউন্ট ওনারাই বলতে পারবেন একটু বেশি করে হাতে টাকা নিয়ে আসবেন আমি চেক আপটা করে নেবো আর টেস্ট সাজেস্ট করে দেবো টেস্ট করে কালকেই ওনারা রিপোর্ট হাতে দিয়ে দেবে ঠিক আছে কালকে এগারোটার দিকে আসুন দশটা থেকে এগারোটার দিকে আসুন ঠিক আছে হুম